হ্যালো কে বলছেন হুম বলুন হ্যাঁ সোমনাথ বাবু বলছি ওহ বলুন

ক তলা ফ্ল্যাট আছে ও পাঁচতলা ভিতরে বাইরে দুটোই নাকি

কবে থেকে তাহলে লাগতে হবে এক মাসের মধ্যে আপনার কাজটা কমপ্লিট করতে হবে মানে আজ থেকে এক মাসের মধ্যে হুম আমার তো হ্যালো আমার তো করার ইচ্ছা আছে কিন্তু আপনি যদি একটু যদি কাইন্ডলি যদি একটু যদি টাইমটা বাড়ান তাহলে ভালো হয় হ্যাঁ কেন আমার তো একটা সাইডে কাজ চলছে সেখানে ধরুন আরও দশ দিন লাগবে হুম তারপর আপনার কাজটা আমি শুরু করব আর কি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ কেন কেন কেন হ্যাঁ হুম কেন পারব না নিশ্চয়ই পারব আপনি একটা কাজ করুন আপনার ফাঁকটাতে হুম আপনার ফেভারিট রং কী হ্যালো হ্যাঁ আমি বলছি আপনার ফাঁকটাতে যদি কচি কলাপাতা করি লাইটটা ভালো খেলবে আর কি বুঝলেন আপনার ফ্ল্যাটের সামনে কি সুইমিং পুল আরে কোনও কিছু আছে ওহ এয়ারপোর্ট আছে আচ্ছা তাহলে আমি আপনার ফাঁকটাতে গেরুয়া করে দিচ্ছি ডিপটা আমি একটা আপনি একটা কাজ করুন না হ্যালো আমার কাছে কিছু ফ্ল্যাটের ছবি আছে হ্যাঁ আপনাকে আমি হোয়াটসঅ্যাপ করে দিচ্ছি আপনার কোন নাম্বারটায় হোয়াটসঅ্যাপ আছে হ্যাঁ আচ্ছা হ্যাঁ আর আমার রেটটা জানেন তো হ্যাঁ স্কোয়া স্কোয়ারফুট আমি চারশো স্কোয়ারফুট নিই চারশো টাকা বুঝলেন

না না চারশো স্কোয়ারফুট আপনার যেমন স্কোয়ারফুট হবে তেমন মানে চারশো টাকা স্কোয়ারফুট নিই আর কি আমি বুঝতে পারলেন হুম নিশ্চয়ই আপনি ওইদিক থেকে পুরো টেনশন ভুলে যান আমি আপনার টাইমের একদিন আগে হলেও আমি কাজটা কমপ্লিট করব বুঝতে পারছেন হুম আর আমি দিন দশেক বাদেই যাচ্ছি আপনার দুবাই আপনি অ্যাড্রেসটা সেন্ড করবেন না আমাকে এয়ারপোর্ট থেকে পিক আপ করবেন

আমাকে এয়ারপোর্ট থেকে পিক আপটা করে নেবেন হ্যাঁ